হ্যালো বলছি সান হসপিটাল থেকে বলছেন হ্যাঁ বলছি যে আমি একটু মানে পেটের আমার সমস্যা হয়েছে আমি পেটের জন্যই দেখাতাম

মানে পেটে কি তো পেটে প্রচুর যন্ত্রণা করে ঠিক আছে ভালোভাবে খেতে পারি না আর রাতে বেশিরভাগ করে না রাতে সেভাবে ঘুমাতে পারি না কিছু আমার মানে কী বলুন তো পেটে এমন যন্ত্রণা হয় তো তার জন্য মানে এমনি মানে খাবার খাই ভালো করে খেতে পারি না আবার হজমও হয় না হ্যাঁ সেইটা যায় কিন্তু রোজ মাঝে মাঝে না না না ওসব মুখে ব্রণ ফ্রণ কিছু বেরোয় না না না আমার ওই সব হয় না এবার এটা ওর জন্য না অন্য কিছু কারণের জন্য যে পেটে যন্ত্রণা করে সবসময় সেটাও তো দেখতে হবে না আচ্ছা ঠিক আছে সেইটা নয় আর তাহলে মানে কবে কবে খোলা থাকে হ্যাঁ মানে সেইটা ঠিক আছে মানে আপনি কতক্ষণ থাকে আপনি যে ইয়ে দেখেন পেশেন্ট দেখেন তো তো আপনি কতক্ষণ থাকেন ঠিক আছে তাহলে আমি কখন যাব হ্যাঁ তো নামটা কবে গিয়ে লেখাব হ্যাঁ তো হ্যাঁ তো কবে কবে যাব মানে নাম লেখাতে প্রতিদিন তো আর নিশ্চয় দেখেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব আর মানে এমনি ফিজ কত করে নেন আচ্ছা ঠিক আছে সেইটা ঠিক আছে আর এমনি ওষুধ তো এমনি বাইরে দিয়ে কিনতে হবে ওখান দিয়ে তো আর কিছু দেবে না ঠিক আছে তাহলে তাহলে আমি তাহলে গিয়ে সোমবার দিন গিয়ে নাম লিখিয়ে আসবো হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ